গান শেখার জন্য আমার কোনো শিক্ষক বা গুরু নেই কিন্তু আমার গান ছোটবেলা থেকেই খুব ভালো লাগে গান শুনতে আমি খুব ভালোবাসি যেকোনো অনুষ্ঠান বা স্কুল যেকোনো জায়গায় গান হলে আমি কিন্তু সেখানে যাই মনোযোগ সহকারে আমি গান শুনি এছাড়াও ফোন টিভি এসব থেকে আমি গান শুনি